হ্যাঁ বলুন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে আপনি যে সমস্যাটার কথা বলছেন পেটে চর্বি হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছেন এরকম সমস্যা তো এখন প্রায় সবার হচ্ছে তো কোনো অসুবিধা নেই আপনি চলে আসুন আপনাকে যেটা করতে হবে আপনার যেটা করতে হবে আপনাকে বেশি করে আরও ব্যায়াম করতে হবে এবং জিমে এসে এখানে অনেক কিছু ব্যাপার আছে আপনাকে আগে আপনাকে একটু এক্সারসাইজ করে তার পরে অন্য ব্যায়াম আছে সেগুলো করতে হবে বিভিন্ন মেশিনের মাধ্যমে আপনাকে সেগুলো করতে হবে অসুবিধে হবে না আপনাকে আমি শিখিয়ে দেবো সপ্তাহে দেখুন আমার এখানে জিম তো প্রতিদিনই খোলা আছে সকালে খোলা থাকে বিকালেও খোলা থাকে আপনি কোন সময়টায় শিখতে চান আপনি বলুন হ্যাঁ সব দিনের জন্য এখানে খোলা থাকে হ্যাঁ এরকমটা সাধারণত হয় না এখন আপনি যেহেতু বলছেন বারবার তো কোনো অসুবিধা নেই আপনি চলে আসবেন দেখুন এখানে মাসে যে টাকাটা আমার লাগে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় ঠিক আছে ঠিক আছে আপনি আসুন সামনাসামনি কোনো অসুবিধা হবে না পাঁচশো পঞ্চাশ টাকা আপনি একটু কমসম করে আপনি দেবেন পাঁচশো ত্রিশ টাকা দেবেন কোনো অসুবিধা হবে না এবং এখানে খুব যত্ন সহকারে শেখানো হয় আপনার কোনো অসুবিধা হবে না আমরা আপনাকে কথা দিচ্ছি যে আপনি যদি এটা তিন মাস আপনি যদি একসঙ্গে এটা করেন এবং ঠিকঠাকভাবে সব কিছু মেনে চলেন আপনাকে যেভাবে খাওয়া দাওয়া করতে বলা হবে এবং নিয়মমাফিক যদি আপনি প্রতিদিন জিমে আসেন তাহলে আপনার আশা করছি অবশ্যই আপনার চর্বি কমে যাবে তা বাদে আপনার শরীরও সুস্থ থাকবে এবং আপনি যে বলছেন আপনার কোমরে ব্যথা সেটাও ঠিক হয়ে যাবে হ্যাঁ চলে আসুন সকাল দশটা নাগাদ আপনি চলে আসতে পারেন সেই সময়ে খোলা থাকে কোনো অসুবিধে হবে না ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে ভালো থাকবেন